বারো পাঁচ উনিশশো আটানব্বই পঁচিশ দুই দুহাজার ছয় সতেরো ছয় দুহাজার আট নয় বারো দুহাজার সতেরো তেইশ সাত দুহাজার বাইশ